পরিবারের মহিলারা যেভাবে মাছ ধরতে সহায়তা করে চারা গুলে দেয় তাছাড়া মহিলারা মাছ জাল ছাড়িয়ে দেয় মাছগুলি কুড়িয়ে ছেলেদের সাহায্য করে ও মহিলারা মহিলারা যেসব জিনিসগুলি করে সেগুলো কোনো পুরুষ মানুষ করতে পারে না যেমন ধরুন মাছ জাল থেকে ছাড়িয়ে দেওয়া ও চারা করে দেওয়া ও মহিলাদের মাছ কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসা এছাড়াও আরও অন্যান্য কিছু আছে সেগুলি আর নারীরা ই সমুদ্রে মাছ ধরতে যায় না তার কারণ হল সমুদ্রে বিশাল বড়ো বড়ো ঢেও দেখতে পাওয়া যায় মহিলারা সেটা দেখে ভয় পায় ও তারা তো আর জাল ছাড়তে জানে না তাই তারা মাছ ধরতে যায় না সমুদ্রে সাঁতার কাটতে পারে না বা যারা পারে বেশি দূর তো সাঁতার করতে পারবে না তাই তারা সমুদ্রে মাছ ধরতে যায় না